আমরা তো শহরের মানুষ আমাদের এখানে টুকটাক পুকুর আছে যেমন এখানে পুকুরে আমাদের মাছ ধরে দেখেছি জাল ফেলা হয় ছিপ টিপ ফেলে মাছ ধরার জন্য যাতে ছিপ ফেললে ভালো মাছ ওঠে ও টিপ বলে একটা পাওয়া যায় ওই ব্যবহার করে অনেকে আবার গুঁড়ো ভেজে ফেলে দিয়ে ছিপ ফেলে বা জাল ফেলে ফেললে মাছ একটু বেশি ওঠে যেমন গ্রামে দু একবার গিয়েছি ওখানে মামার বাড়ি ছিল ওখানে যেতাম দেখেছি ওনাদের মাছ ধরাটা আবার আলাদা যেমন বর্ষার সময় ওনারা জাল আঠে পেতে দেয় মানে বসায় আর কি ওইয়া বলে আর কি সেইভাবে মাছ ধরে এবং ওই বৃষ্টি হলে দেখেছি দা টা লাইট নিয়ে সবাই বেরিয়ে যায় মাছ ধরতে কই মাছ টাছ যেই সব জিওল মাছ অনেকে ধরে আনে আবার দেখেছি পোলো না কী বলে ওই দিয়ে আবার চেপে ধরে এই ধরনের জিনিস দিয়েও মাছ ধরে যেমন নদীর দিকে গেলে নদী এলাকার লোকেরা ওরাও জাল ফেলে মাছ ধরে মিন ধরে ওরা ম্যাতা এই সব ধরে ওদিকে দেখেছি ছোটো ছোটো বাচ্চারাও নদীর খোলে নেমে যাচ্ছে মাছ ধরতে

মেধা বলে এই জাতীয় মিন জানি না আমরা অতটা তো ভালো বুঝি না এই সব মাছ ধরে এবং নদীতে জাল ফেলে অনেক লোক সমুদ্রেও মাছ ধরতে যায় নদী এলাকার লোক ওরা নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে চলে যায় মাছ ধরে সেই মাছ আবার বিক্রি করে আমরা তো এদিকের মানুষ আমার যতটুকু ধারণা আমরা তো অত জানি না